দি বলছি আপনার দোকানে বই আছে বলছি রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কতদিন পর আসবে এক সপ্তাহ দশ দিন এই নম্বরেই কি ফোনপে আছে আচ্ছা ঠিক আছে আমি অল্প কিছু তাহলে আমি দিয়ে দিচ্ছি না রবীন্দ্রনাথের গীতাঞ্জলি হলেই হবে তা দোকানটা মানে কটা পর্যন্ত খোলা থাকে প্রতিদিনই কি খোলা থাকে কী বার সেটা ছোটোদের বই আছে আপনার দোকানে কোনো ডিসকাউন্ট দেন তো

আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি তাহলে গীতাঞ্জলিটা নিয়ে আসেন তারপরে কথা হবে খুনি এখন আপাতত দরকার নেই গিয়ে দেখবো খুনি আচ্ছা ঠিক আছে যদি মানে না নিতে পারি তাহলে টাকাটা তো রিটার্ন আসবে তো আচ্ছা ঠিক আছে আপনি ভালো আছেন তো আচ্ছা ঠিক আছে